তো আমি যেই মোবাইলটি ব্যবহার করছি তো এই মোবাইলটি হচ্ছে দাম খুবই বেশি অন্যান্য মোবাইলের থেকে কিন্তু আমি যে আরও অন্যান্য যে মোবাইল ব্যবহার করি সেই মোবাইলের তুলনায় আমার কাছে আপাতত যেই মোবাইলটা রয়েছে এই মোবাইলটার দাম অনেকটাই বেশি এই জন্য এই মোবাইলটা প্রায় সবাই ব্যবহার করতে পারবে না আর এর আরও কতগুলি কারণ হচ্ছে যে এই মোবাইলগুলি কিছু কিছু পার্টস যেমন স্পিকার বা ক্যামেরা খারাপ হয়ে গেলে এগুলো সাধারণত আমাদের বাজারে মেলে না আর এগুলো সার্ভিসিং করাতেও খুবই অসুবিধায় পরে থাকি এই মোবাইলগুলি